হ্যাঁ আমাদের গ্রামে সাধারণত জ্বর বা সর্দি হলে কোনো ডাক্তারখানায় গিয়ে চিকিৎসা করে না তারা সাধারণত এলাপাথিক ওষুধ খায় না তারা ঘরোয়া পদ্ধতিতেই চিকিৎসা করে থাকে এর মধ্যে কয়েকটি উদাহরণ দিতে গেলে প্রথম বলতে হয় তুলসি পাতা তুলসি পাতার রস করে খাওয়ালে নিমিষেই জ্বর সর্দি ভালো হয়ে যায় এছাড়া বাসক পাতা রয়েছে এবং অন্যান্য ধরণের পাতা রয়েছে এই পাতাগুলিকে ভালোভাবে ব্যবহার করলে সাধারণ মানুষের ঘরে জ্বর সর্দি ঠান্ডা লাগা এই ধরণের কোনো রোগের আক্রমণই ঘটে না কোনো বাচ্চা শিশু এর থেকে দূরে থাকতে পারে এই সব সাধারণত জ্বর সর্দি ঠান্ডা লাগা ছোটো ছোটো বাচ্চাদেরকে আক্রমণ করে থাকে এবং তাদের মধ্যেই বেড়ে থাকতে থাকে সেই জন্য তাদেরকে বিভিন্ন ধরণের এলাপাথিক ওষুধ খাওয়ালে তাদের মধ্যে শরীরে বিভিন্ন ধরণের প্রভাব পড়তে পারে কিন্তু এই তুলসি পাতার রস বাসক পাতার রস থানকুনি পাতার রস এই সব খাওয়ালে তাদের মধ্যে এই সবের প্রভাব পড়ে না এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না